আমি দশ বারো দিন আগে আমার কাছাকাছি একটা দোকান মৌসুমির দোকান থেকে আমি একটা শাড়ি কিনেছিলাম সুতি ছাপা এবং সেই শাড়িটা আমি ব্যবহার করে দেখি খুবই আরামদায়ক এবং খুবই ভালো ওই শাড়িটা পরার পর আমার বান্ধবীরা জিগাসা করছে শাড়িটা কোথায় নিলি এবং কেমন কি পরে ভালো লাগছে খুবই আরামদায়ক সুতির শাড়ি আমি ওদেরকে বললাম শাড়িটা খুবই ভালো ওরা নিতে চাইছে আমি ওই দোকানের ঠিকানা দিয়েছি ওরা হয়তো গিয়ে নিয়ে নেবে